দোল নিয়ে তো অনেক সিনেমাই তৈরি হয়েছে কিন্তু তবু যদি বলা হয় যে আমার কোনটা পছন্দর সিনেমা দোল নিয়ে আমি বলবো একান্ত আপন একান্ত আপন সিনেমাতে যেমন এই গানটা আমার খুব ভালো লাগে দোল খেলা নিয়ে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এই গানটা শুনলে আমার এটাই মনে হয় যে বাড়ি ভিতরে থাকতে ইচ্ছা করে না যেন মনে হয় সবাই মিলে বন্ধুরা গিয়ে রঙ খেলি আনন্দ করি এটাই আমার মনে হয় কারণ এই গানের মধ্যে এমন একটা মাধুর্য আছে যে বাড়িতে ভিতরে থাকতে ইচ্ছা করে না মনে হয় যে বাইরে বারিয়ে আসি বন্ধুদের কাজ যে বন্ধুরা বাইরে বেরিয়ে গেছে বা ঘরের ভিতরে আছে তাদেরকেও ডেকে নিয়ে গিয়ে একসাথে রঙ খেলি এটাই হলো মজা বা এই গানটা এই সিনেমার একদম যথাযথ সিনেমা বা যথাযথ গানের সিনেমা